হ্যালো এই আমি এখান থেকে বলছি আমার তো যে তোমার দোকান থেকে যে বাজারটা নিয়েলুম না আম থেকে এই বলছি আমার যে বাজারটা করলুম আমার সেই ব্যসনটা দাওনি তুমি যদি দাও তাহলে তো আমার ব্যাগে তো সেই তো আসেনি তো আর আমার ব্যাগে আসে না ওটা থেকে তোমার ওখানে দেখো দোকানে দেখো কি কারোর ব্যাগে চেলে গেছে কি হ্যাঁ সেটা দেখো আমার তো এখানে আসেনি হ্যাঁ সব দেখো ওখানটা আছে আর দেখছি যে ব্যাগে নেই হ্যাঁ স্লিপ তো আছে আচ্ছা না না সাইকেলে ও ধরনের পড়ে টড়ে যায় নি